আমাদের পোলট্রির ফার্মের পোলট্রিদের যে রোগগুলো জনপ্রিয় হয় এবং আমরা জানি পোলট্রিদের যে কোনো রোগ হয় সেই রোগগুলো সেগুলো সে রোগগুলোই জানিয়ে আমরা সেই রোগগুলোয় হলো রানিক্ষেত এবং চুন পায়খানা সর্দি ইত্যাদি মুরগির জীবাণু এই সমস্ত হতে পারে এবং এই সমস্ত এবং এই সমস্ত রোগগুলিকে আমরা সারিয়ে তুলতে পারি বিভিন্ন মুরগি পোকা ফ্যান ফ্যান এতো কিছু ইত্যাদি বিভিন্ন রোগ এইসব রোগগুলো আমরা সারিয়ে তুলি ঠান্ডা লেগে সর্দি হয়ে যায় সর্দির কারণেও তার জন্য ওষুধ দিতে হয় পোলট্রিকেও চুন পাইখানা করে তার জন্য ওষুধ দিতে হয় যেমন ওই এইসব রোগের জীবাণু ওকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রথম কথা ওই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে তাকে ভালো করে দেখভাল দেখাশুনো দেখাশুনোর উপরে নির্ভর থাকে কীভাবে দেখাশুনো করলে জিনিসটা আমার ভালো থাকবে যখনই দেখাশুনো খারাপ হবে তখনই জিনিসটার উপরে লক্ষ্য তার মানে লক্ষ্য রাখলে ঠিক থাকবে জিনিসটা লক্ষ্য না রাখলে জিনিসটা খারাপ হয়ে যাবে সেইগুলি ইঙ্গিতের পা ও মুখের রোগ ইভাইন এভিয়ান ইনফ্লুয়ারি ইঞ্জানি ইত্যাদি কিছু সাধারণ রোগের কী কী যা পশুপালনের পশুদের প্রভাবিত করতে পারে এবং কীভাবে সেগুলো প্রতিরোধ করা যায় এর জন্য টিকা টিকা দিতে হয় ভ্যাকসিন দিতে হয় টিকা দিতে হয় এগুলো না দিলে তো হবে না না দিলে শুনবে লোকে তো খেলে তো ফক্কে যাবে পোলট্রিটাকে ভালো করে রাখতে হবে যত্ন করে যাতে ওই পোলট্রির মাংসটা খেয়ে আমরা খুব আনন্দ পাই আনন্দ করি ইত্যাদি অনেক কিছু ভালো লাগবে তোমারও খেলে ভালো লাগবে যদি পোলট্রিটাকে ভালো করে এবং পোলট্রি থেকে ওইটাকে ভালো করে দেখাশুনো করতে হবে দেখাশুনো না করলে কী করে হবে দেখাশুনো করতে হবে দেখাশুনো করার সঙ্গে সঙ্গে পোলট্রিটি আস্তে আস্তে বাড়বে বাড়তে বাড়তে যেমন বাড়বে তার তেমন খাদ্য লাগবে তেমন দেখাশুনো করতে হবে দেখাশুনো তো করতেই হবে চুন চুন পায়খানা করলে আমরা কী করি আমরা ওষুধ কিনে নিয়ে আসি দেখলে বুঝতে পারি ওর সর্দি হয়েছে দোকানে যাই দোকান থেকে ওষুধ কিনে নিয়েছে খাওয়ালাম খাওয়ার খাওয়ানোর পরে কিছু ঘন্টার পরে দেখলাম জিনিসটা সুস্থ আছে কি না যদি না সুস্থ থাকে তার পরে আবার ভালো একটা ডাক্তার ফাক্তার হ্যান ত্যান ওর জন্য চিকিৎসা আছে চিকিৎসা করি চিকিৎসা করে দেখা যায় টিকা দিই হ্যান ত্যান ইত্যাদি হ্যান ত্যান হতেই থাকবে এইভাবে পোলট্রিগুলোকে ঠিকঠাকভাবে সুস্থভাবে রাখতে হবে না রাখলে জিনিসগুলো সব মারা যাবে এই জন্য পশু পশুপালনের গুরুত্ব প্রভাবিত করতে এবং কীভাবে সেগুলিতে প্রতিরোধ করা যায় ইঙ্গিত পা ও মুখের রোগ এভিয়ান ইলোফান পায়ের যে চামড়াগুলো ওদের ফেটে যায় ওগুলো ফাটার কারণ এই ঠান্ডার সময় শীতকালে মানুষের গা হাত পা ফেটে যাচ্ছে তা ঠান্ডা পোলট্রির গা হাত পা কেন ফাটবে না কিছু মানুষ যেরকম ক্রিম ফ্রিম হ্যান ত্যান ইত্যাদি দেয় দিলে তার ত্বকটা ঠিক থাকে সেরকম তেমন পোলট্রির পায়ে হাত পায়ে কী দেওয়া হয় কোনো কিছু দেওয়া হয় এইগুলো দিতে হয় তার জন্য পোলট্রির পাগুলোও সুন্দর দেখায় লোক খরিদ্দার দেখলে নিতে পারে যাতে দেখলেই সঙ্গে সঙ্গে পছন্দ করে এই জিনিসটাও ভালো সুস্থ এর জন্য এর জন্য কাস্টমার তার কাছে বেশি আসবে যার যেমন জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকবে ভালো সুস্থ কারণ আমরা টিন ট্রিটমেন্ট করি যেরকম টিকা ভ্যাকসিন ইত্যাদি টাইম টু টাইম খাবার দিই দেখাশুনো করি ভালো হবে কেন ভালো থাকবে না তার সাথে সাথে এটাও আছে টিকা টিকাটা ভালো করে দিতেই হবে টিকা তো দিতেই হবে ডাক্তার তো দেখাতেই হবে কারণ না দেখালে তার ভিতরে কী আছে কী করে জানব মানুষ যদি খেয়ে অসুস্থ হয়ে যায় এই জন্য আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো টেস্ট করি